আমি টি ভি দেখে একটি ভালো রান্নার রেসিপি অনুসরণ করেছিলাম আর সেই রেসিপিটি যখন আমি রান্না করেছিলাম সেই রান্নাটি ভালো হয়নি আর সেইটি ভালো হয়নি বলে তখন আমি দেখলাম যে এই যে জিনিসগুলো আমি দিয়ে রান্নাটা করেছি সেই জিনিসগুলো যাতে নষ্ট না হয় তার জন্য সেইটাকে থেকে আমি আরও অন্য কিছু বানানোর চেষ্টা করলাম তাই আমি রান্নাটা নিজে খেয়ে দেখলাম যে রান্নাটা কেমন হয়েছে দেখলাম যে রান্নাতে নুন বেশি হয়ে গেছে তাই আমি যে জিনিসগুলো দিয়ে রান্না করেছিলাম সেই জিনিসগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিলাম যাতে নুনের স্বাদটা বেশি বোঝা না যায় আবার যদি দেখলাম একটু ঝাল হয়েছে তখন তাহলে ভাগটা আরও বেশি করে দিয়ে দিলাম যে খাবারগুলো দিয়ে যে শাকসবজিগুলো দিয়ে আমি ওই রেসিপিটা বানিয়েছিলাম সেই শাকসবজিগুলো একটু বেশি করে দিয়ে দিলাম যাতে ঝালের ভাগটাও না বেশি বোঝা যায় আবার যদি ওই জিনিসটা পুড়ে যায় তো ওপরের জিনিসটাকে দিয়ে নিচের কড়ার নিচের অংশটা বাদ দিয়ে ওপরের জিনিসটা থেকে একটু নুন দিয়ে আরও কিছু মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম যাতে কোনোভাবে ওই গন্ধর পোড়া গন্ধটা না আসে এইভাবেই আমি ওই খাবারটিকে নষ্ট হতে দিলাম না ওই খাবারটিকে আমি খুব ভালোভাবেই সবার কাছে পরিবেশন করলাম